দাদা আপনার ক্যানিং পৌঁছতে আর কতক্ষণ সময় লাগবে কারণ আমার একটা খুব আর্জেন্ট কাজ আছে আর দশটা দশের ট্রেন আছে তো আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে আর আপনি এক কাজ করুন নাহলে সোজা রাস্তা দিয়ে যদি না হয় আপনি একটু ভিতরের রাস্তা দিয়ে একটু তাড়াতাড়ি চলুন যাতে আমি ট্রেনটা পাই